যারা কৃষিতে কেরিয়ার গড়তে আগ্রহী তাদের জন্যে পশ্চিমবঙ্গ সরকার থেকে বিভিন্ন ধরনের প্রকল্পের আয়োজন করা হয়েছে এবং সেই জায়গা থেকে প্রত্যেক বছর কৃষি সরঞ্জাম বিশেষ ভর্তুকি দিয়ে চাষিদেরকে দেওয়া হয় চাষিরা উপযুক্ত সময়ে সেই যদি ফর্ম টম নির্দিষ্টভাবে ফিল আপ করে ওখানে জমা করতে পারে তাহলে তাতে বিভিন্ন ধরনের কৃষি সরঞ্জাম তারা স্বল্প মূল্যে পেতে পারে সেই সঙ্গে কৃষিতে কেরিয়ার গড়তে হলে কৃষি সম্পর্কে ন্যূনতম যে জ্ঞান সেই জ্ঞানটুকু থাকা দরকার আছে কখন রোপণ করব কখন রোপণ বপন এবং তার বিভিন্ন পর্যায়ে সার প্রয়োগ কীটনাশক প্রয়োগ এই যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে এবং উপযুক্ত সময় জল সেচনের যে ব্যবস্তা সেই সম্পর্কে যদি সঠিক ধারণা যদি কেউ নিতে পারে বা এই যে এই শিক্ষাটা সে যদি গ্রহণ করতে পারে তাহলে অচল অবশ্যই কৃষিক্ষেত্রে বা কেরিয়ার এবং উজ্জ্বল কেরিয়ারই গঠন করতে পারবে কৃষি হচ্ছে আমাদের ভিত্তি কৃষি ছাড়া কোনো কিছুই হতে পারে না কৃষিজ যে চাষি ভাইদের ওই জন্যই আমরা লাখ লাখ স্যালুট অভিভাদন জানাই আগামী প্রজন্ম আমরা চাই আগামী প্রজন্ম কৃষির ওপরে ভীষণরকমভাবে আগ্রহী হয়ে উঠুক এবং কৃষিতে প্রোত ভারতবর্ষ আরও বেশি স্বনির্ভরশীল হোক